হ্যাঁ এটা কি দাদাভাই রেস্তোরাঁ বলছেন তো আমি সপ্তাখানেক আগে খাবারটা অর্ডার দিয়ে এসেছিলাম আর আজকে ডেলিভারির জন্য বলেছিলাম তো আমার বাড়িতে ডেলিভারি দিয়ে গিয়েছিলো বিকালে আমি রাত্রে খাবারটা যখন খুললাম দেখলাম সেটা খুব খারাপ টাটকা গন্ধ তো নেই এবং নিম্নমানের খাবার হিসাবে বাজে গন্ধ বেরোচ্ছে আমি সেই জন্য ফোন নাম্বারটা সেদিনে নিয়েছিলাম বলে খুঁজে যোগাযোগ করছি এবং এটা খুব আমাকে খারাপ লাগলো যে আমি যে খাবার যে মানের অর্ডার দিয়েছিলাম সেই মানের খাবার এলো না কেন আর এই বাজে খাবার দোকানে বিক্রিই বা হবে কেনো এই বাজে খাবার খেলে তো মানুষ আসুস্থ হয়ে যাবে যেহেতু রেস্তোরাঁ মানুষ প্রত্যেক দিন যাবে মানুষ অসুস্থ হয়ে গেলে সেটা তো খুবই খারাপ এই জন্য আমি প্রশাসনের কাছে অভিযোগ জানাতে পারি আপনারা কেন এরকম খারাপ খাবার দিচ্ছেন তাই আমি এই খাবারটির জন্য আপনাকে জানালাম এই খাবারটা যেমন এক্ষুনি আমার বাড়ি থেকে ফেরত নিয়ে যাওয়া হয় এবং আমার পয়সাও যেমন ফেরত দেওয়া হয়